আচ্ছা আপনি যে দুটো প্রশ্ন করলেন তার শেষ প্রশ্নের উত্তরটা আমি আগে দিচ্ছি আচ্ছা এখানে মানুষজন ঘুরতে আসার প্রভাবে এখানে মানুষজনের যে আগের জীবন ছিলো তারা যেভাবে আচার আচরণ করতো সেগুলোর ক্ষেত্রে অনেক পরিবর্তন হয়েছে অর্থাৎ তাদের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে এছাড়া যদি বলা হয় কর্ম সংস্থান যেমন ধরুন যে এখানে হোটেলগুলো ওঠা ছোটো খাঁটো চায়ের দোকান এছাড়া মানুষজন খাবারের দোকান বিভিন্ন দিক থেকেই মানুষজন অনেক উপকৃত হয়েছে যাতায়াত ব্যবস্থার উন্নতি ঘটেছে মানুষজন আগে যেভাবে যাতায়াত করতো যে সমস্ত জায়গাগুলো দেখা যেতো যে গ্রামের রাস্তা ছিলো সেগুলো রাস্তার মেরামত হয়েছে সেগুলো বর্তমানে সরকার থেকে পাকা রাস্তা করে দিয়েছে এর প্রভাবে মানুষ অনেক কিছুই কোরে খেতে পারছে যেমন গ্রামের লোকেরা আগে টোটো একমাত্র শহরে চলতে দেখা যেতো এখানে মানুষজন ওর প্রভাবে টোটো ও নিজে তারা তাদের ব্যবসাও করতে পারছে এখানে মানুষের জীবনযাত্রা মান যে হারে নিম্ন ছিলো সে ক্ষেত্রে অনেকটাই উন্নতি হয়েছে আর পরিষ্কার পরিচ্ছন্নর কথা আপনি বলছিলেন দেখুন পর্যটন যতো বৃদ্ধি পাবে অর্থাৎ মানুষজন যতো বেশি আসতে থাকবে এখানে নোংরা ততটাই বাড়বে এটা স্বাভাবিক জিনিস অর্থাৎ বোতল বলি প্লাস্টিক বলি এগুলো তো পড়বেই আর এগুলোর কখনো ক্ষয় হয় না এর ফলে এগুলো আবর্জনা সৃষ্টি হতে পারে সেই দিক থেকে যদি বলা যায় যে সেদিক থেকেও মানুষ কিন্তু অনেকটাই উপকৃত হয়েছে এবার যদি বলেন কেন তাহলে ওই যে জিনিসগুলো পড়ছে তার প্রভাবে ছোটো ছোটো সংস্থা গড়ে উঠেছে যার মাধ্যমে মানুষজন সেই সংস্থাগুলোতে কাজ করে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে চারিদিকে পরিষ্কার পরিচ্ছিন্ন রাখাটা এটাও আমাদের একটা কর্তব্যের মধ্যেই পড়ে ঘরের আশেপাশে যদি আমরা চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহ তবেই তো আমাদের গোটা বিশ্ব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এটাই স্বাভাবিক জিনিস আর আর একটা কী বলছিলেন যে সবুজ রোপণ তাই তো মানে সবুজ রাখা পরিবেশকে হ্যাঁ সবুজ রাখা বছরের একটা নির্দিষ্ট দিন ঠিক করা উচিত যেখানে মানুষজন বৃক্ষ রোপণ করবে যার প্রভাবে হচ্ছে পরিবেশে সমস্ত ভারসাম্য বজায় থাকবে এটাই তো আমাদের কর্তব্য